আচ্ছা পশ্চিম বর্ধমানের কিছু যদি সাংস্কৃতিক এবং আঞ্চলিক অনুষ্ঠান নিয়ে বলা হয় তাহলে প্রথমেই বলতে হবে আমাদের বাঙালিদের সামগ্রিক আমাদের বাঙালিদের যে উৎসব সেটা হচ্ছে আমাদের আপামর বাঙালি সারা বছর অপেক্ষা করে থাকে দুর্গাপূজা দুর্গাপূজাটা মূল উৎসব যেকোনো জেলার বাংলার যেকোনো জেলার ঠিক সেরকম পশ্চিম বর্ধমানেরও দুর্গাপূজায় আমরা যেরকম চারটে দিন ধরে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দুর্গাপূজা পালন করে থাকি সেই মায়ের বোধন থেকে শুরু হয়ে মায়ের বিসর্জন পর্যন্ত দুর্গাপূজায় তো নানারকম খাওয়া দাওয়া চলে মিষ্টি থেকে শুরু করে নানারকম পাঁচ রকম ভাজা এবং বলির নানারকম সামগ্রী সবরকমই খাওয়া দাওয়া হয় প্রসাদি উপলক্ষে দুর্গাপুজোয় সবরকম সবার বাড়ি যাওয়া আসা মেলামেশা আনন্দ উৎসব বন্ধু বান্ধবের মধ্যে দেখা হওয়া এবং আত্মীয়স্বজনদের মধ্যে দেখা হওয়া সবকিছুই চলে আর যদি অন্য উৎসব নিয়েও বলতে হয় তাহলে অবশ্যই বলতে হবে জগদ্ধাত্রী পূজা অন্নপূর্ণা পূজা এই সমস্ত পূজাগুলোই এই অঞ্চলের মানে প্রধান পুজোগুলোর মধ্যেও একটা পড়ে জগদ্ধাত্রী পুজোও দুর্গাপুজোর মতন করেই পালিত হয় জগদ্ধাত্রী পুজো অনেক অনেক জায়গায় জগদ্ধাত্রী পূজা একদিনে প্রত্যেকটা তিথি অনুযায়ী পালন করে পুজো সেরে নেওয়া হয় আবার কিছু কিছু জায়গায় পুজো সারতে পাঁচদিন ধরেই জগদ্ধা দুর্গাপুজোর মতন করে পালিত হয় জগদ্ধাত্রী পুজো আর অন্নপূর্ণা পুজোও পালিত হয় এই আমাদের বর্ধমান জেলার নানা জায়গায় যেরকম অন্নপূর্ণা পুজো আমাদের এই জেলাতে মানুষ যেহেতু বর্ধমান চাষ প্রধান জেলা বর্ধমান চাষি প্রধান জেলা ওই জন্য আমাদের চাষ যেহেতু প্রধান উপজীব্য হওয়ার কারণে আমাদের অন্নপূর্ণা পূজাটাকে চালের চাষের সাথে যুক্ত করা হয় এবং এই সময় অনেকেই এই পুজোতে অংশগ্রহণ করেন এবং এই পুজোতেও অন্নভোগ দেওয়া হয় মা অন্নপূর্ণাকে আর যদি বলা হয় তাহলে দোল পূর্ণিমা এখানে দুরকমভাবে দোল পূর্ণিমা পালিত হয় একটা হচ্ছে বাঙালিদের মতে একটা অবাঙালি মতে অবাঙালি মতে পালিত দোল পূর্ণিমা দুদিন ধরে পালিত হয় প্রথমে একটা ছোটি হোলি একটা বড়ি হোলি আর বাঙালি মতে একটাই আমাদের রাস পূর্ণিমা যে যেটা আমাদের দোল পূর্ণিমার উৎসব সেই পূর্ণিমা উৎসব সেখানে কৃষ্ণের পূজা শ্রী রাধাকৃষ্ণ রাধাগোবিন্দকে পুজো দিয়ে ভোগ চড়িয়ে একে অপরের বড়দের পায়ে আবির ছুঁয়ে একে অপরকে রঙে রাঙিয়ে নিজেদের মধ্যে খুশি আনন্দ সবকিছু ভাগ করে নেওয়া আরও নানান উৎসব পালিত হয় যেরকম এই ধরুন মহাবীর জয়ন্তী এই ধরুন সাবিত্রী ব্রত নানারকম কিছু আছে এইখানে যেহেতু পাঁচরকম ভাষাভাষীর মানুষের বাসাবাস ওইজন্য নানারকম উৎসবই পালিত হয় ছট পূজাও আমাদের এখানে খুব ধুমধাম করে পালিত হয় বর্ধমানে বিশেষ করে আসানসোল কুলটি বরাকর এই এলাকাগুলোর মধ্যে এটাই আমাদের উৎসব